অবশ্যই সোশ্যাল মিডিয়া এবং অনলাইনে কাজ বেড়েছে ফটোগ্রাফির ক্ষেত্রে বলব যে এখন সবারই হাতে হাতে স্মার্টফোন তাই সবসময় প্রতিনিয়তই অনেকেই ছবি তোলে ফটোগ্রাফি করে এই মোবাইল ফোন দিয়ে আগে যেমন ক্যামেরা ছিল কিন্তু সাধারণত সবার কাছে সেই ক্যামেরা কেনার টাকাও ছিল না হাতে তাই সকলে সেই ক্যামেরা পকেটে নিয়ে ঘুরতে পারত না বিশেষ অসুবিধা হতো তাই সবাই ক্যামেরা নিয়েও ঘুরত না এখন ফোন সবারই হাতে হাতে তাই সবারই পকেটে পকেটে নিয়ে ঘোরে তাই এটা সুবিধা হয় এই ফোনে ফটোগ্রাফি করতে আমি মনে করি আগে স্মার্টফোন ছিল না তাই সকলে গিয়ে স্টুডিওতে ছবি তুলত পরিবার সহকারে বন্ধুবান্ধবের সাথে এবং নিজে একাই কিন্তু এখন সবারই ফোনে ফোনে সেই ছবি তোলা হয় এখন সাধারণত দেখা যায় যে স্টুডিওগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে